রিয়া ট্রাভেলস আমি আপনার ওখান থেকে একটি ক্যাব বুক করেছিলাম এয়ারপোর্টে পৌঁছানোর জন্য সকাল নটায় আমার ফ্লাইটের টাইম ছিলো দশটা কিন্তু ওই ক্যাবটি নটায় না এসে এসেছে দু ঘন্টা পরে আমি এয়ারপোর্টে পৌঁছাতে পারি নি আমার দশটা বেজে পেরিয়ে গেছে আমার প্লেনটি যথারীতি চলে গেছে আমার এই কারণে যে টিকিটটি কাটা ছিলো সেই টিকিটটি নষ্ট হল আমি সেই কারণে আপনারকে জানাচ্ছি যে আপনার ড্রাইভার এতো দেরিতে এসেছে আমি আপনার ড্রাইভারকে কোনো রকম টাকা দিতে পারবো না বরন আমার যে প্লেনের ভাড়া সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে কেননা আপনাদের কারণে আমার প্লেনের টিকিট নষ্ট হয়েছে সেই টিকিটের দাম আপনারা যদি না দেন তাহলে খুব খারাপ হবে আর এর পরেরবার থেকে আমি আপনাদের ওখানে কোনো রকম গাড়ি বুক করবো না কেননা আপনারা সময় মতো এসে উঠতে পারেন না আমার যে ক্ষতি হলো এই ক্ষতিটা কে পূরণ করবে আপনাকেই পূরণ করতে হবে আমি গাড়ির ভাড়া তো দেবোই না তার সঙ্গে আপনাকে প্লেনের ভাড়াও দিতে হবে